উত্তর ভারত আর দক্ষিণ ভারতের যে পার্থক্যগুলি হলো উত্তর ভারতের ছেলেরা প্যান্ট শার্ট পরা পছন্দ করে আর মেয়ে বউরা শাড়ি পরা পছন্দ করে এখন সবকিছু মডার্ন হয়ে গেছে চেঞ্জ হয়েছে সেহেতু এখন মেয়ে বউদের জন্য নতুন নতুন জামাকাপড় উঠেছে এই ধরুন জিন্স প্যান্ট তারপরে চুড়িদার কুর্তি নাইটি এই সব এখন ওরা পছন্দ করে পরতে দক্ষিণ ভারতের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরা পছন্দ করে ওরাও ছেলে মেয়ে বউরাও শাড়ি পরা পছন্দ করে আর ওদের খাদ্য হলো ইডলি ধোসা টক জাতীয় খাবার আর আমাদের ক আবার উত্তর ভারতের প্রধান খাদ্য হলো ভাত রুটি তরকারি এই সব আর উত্তর ভারতের মেয়ে বউরা ছেলেরা সবাই এখন মাংস টাংসর দিক থেকে একটু বেশি খেতে পছন্দ করে